আমার কাছে একটা নতুন কেনা জামা রয়েছে সেই জামাটি দেখতে খুবই সুন্দর তার মাপ অনুযায়ী একদম ঠিক আছে তার নকশা এবং যে জড়ির কাজগুলো আছে সেইগুলি অসাধারণ দেখতে এবং পিঠের সাইডে একটা কাটা আকারের নকশা করা আছে যেটা দেখতে খুবই ভালো লাগে এবং সামনের দিকে বোতাম এবং ফিতে দেওয়া নতুন ডিজাইন নকশা করা আছে যা দেখতে খুবই সুন্দর লাগে